নবজাতক শিশুরা যাতে স্বাস্থ্যসম্মত পরিবেশ পায় এবং অস্বাস্থ্যকর অবস্থার কারণে অসুস্থ না হয় তা নিশ্চিত করার জন্য আমি যেই ব্যবস্থাগুলি নিয়ে থাকি ই সেগুলি হলো নবজাতক শিশু মানে তারা তো কিছুই জানে না তো তাদেরকে কিন্তু আমরা বড়রা যেমন শিক্ষা দেবো তারা কিন্তু সেই শিক্ষায় শিক্ষিত হবে তারা সেই শিক্ষায় কিন্তু বড় হয়ে উঠবে তো এই ক্ষেত্রে আমি বলব যে তাদেরকে মানে স্ সুস্থ একটা সুস্থসম্মত একটা পরিবেশে কিন্তু দেওয়া উচিত এবং অস্বাস্থ্যকর পরিবেশ থেকে কিন্তু তাদেরকে দূরে রাখা উচিত ই কারণ অস্বাস্থ্যকর পরিবেশে থাকলে তারা অসুস্থ হয়ে পড়বে কারণ তাদের ক্ষেত্রে কিন্তু সবসময় সব জিনিসটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে হবে তাদেরকে যে জামা কাপড়গুলো পরানো হবে সেই জামা কাপড়গুলো যখন ধোয়া হবে ডেটল জল দিয়ে ধুয়ে পরিষ্কার করতে হবে এবং তাদেরকে সবসময় মানে তাদের তারা যখনই পেচ্ছাপ করবে বা পায়খানা করবে যাই করুক না কেন তাদেরকে এ সঙ্গে সঙ্গে কিন্তু তাদের প্যাম্পার্স বা প্যান্ট যেটাই পরে থাক না কেন বদলে দিতে হবে এবং সবসময় লক্ষ্য রাখতে হবে তারা কখন পেচ্ছাপ করছে কখন পায়খানা করছে বা তাদের কোনো কষ্ট হচ্ছে কি না কারণ তারা বাচ্চা একদম তারা তো আর কিছু মুখে বলতে পারবে না তা তাই তাদের মানে হাবভাব দেখে কিন্তু বুঝতে হবে যে তাদের কষ্ট হচ্ছে কি কষ্ট হচ্ছে কি তারা আনন্দে আছে সেইটা কিন্তু আমাদেরকে সব দিকে লক্ষ্য রাখতে হবে এবং সুস্থ পরিবেশ কারণ বড়রা কিন্তু আমরা যা যেটা করব তারাও কিন্তু সেটাই করবে তাই কোনো শিশুর কাছে কিন্তু বড়দের কোনো খারাপ আচরণ না করাই ভালো তাতে কিন্তু সেই শিশুও কিন্তু সেই খারাপ আচরণটাই শিখে যাবে তাই আমার মনে হয় যে বাচ্চাদের কাছে কিন্তু সবসময় সাবধানে থাকতে হবে এ কোনো খারাপ আচরণ বা কোনো কিছু যেমন না করা হয় সে ক্ষেত্রে কিন্তু তাদেরকে আমরা একটা সুস্থ পরিবেশ দিতে পারব এরকমভাবেই কিন্তু তাদেরকে লক্ষ্য রাখতে হবে তাদের খেয়াল রাখতে হবে